আমাদের স্কুলে যখন আমরা স্কুলে যাতায়াত করতাম বা স্কুলে যখন পড়তাম তখন আমাদের সেই সময় আমাদের স্কুলে লাইব্রেরি ছিল না কিন্তু আমাদের যতটা মনে আছে আমরা ছোটোবেলা থেকে সহজপাঠ কিশলয় বর্ণপরিচয় নামতা ইংরেজি সব বই পড়েছি এবং আচে আস্তে আস্তে যখন ধরুন মোটামুটি একটু উঁচু স্কুলে যখন যাই তখন ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান গণিত সব কিছুই পড়েছি এবং বর্তমানে এখন আর পড়াশোনা করি না এটাই হচ্ছে আমার মূল বক্তব্য